নবজাত শিশুদের স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়া হয় নবজাতকের পাশাপাশি পরিবেশ সময় সব সময় পরিষ্কার রাখা জরুরি যেখানে শিশু থাকে সে জায়গায় নিয়মিতভাবে জীবাণু মুক্ত এবং ধুলো ময়লা মুক্ত রাখতে হয় এছাড়া শিশুদের কাপড় বিছানা এবং খেলনা গুলি জীবাণু মুক্ত রাখা উচিত শিশুর সঙ্গে স্পর্শের আগেই এবং পরে যত্নশীল ব্যক্তি ও পরিবারের সদস্য নিয়ম নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া বাধ্যতামূলক একটি জীবাণু সংক্রান্ত ঝুঁকি কমায় শিশুদের রুমে পর্যন্ত আলো এবং বায়ু চলাচল নিশ্চিত করা প্রয়োজন এতে দূষিত বায়ু দূর হয় এবং শিশু স্বাস্থ্যকর পরিবেশ পায় শিশুর জন্মর পরে নিয়মিত টিকা দেওয়ার অন্তর গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা শিশুদের সঠিক পুষ্টি ও হাইড্রো হাইড্রেশন নিশ্চিত করে করতে বিশুদ্ধ পানি এবং পুষ্টিকর খাদ্য প্রদান করার মায়ের বুকের দুধ নবজাতকের জন্য সবচেয়ে নিরাপদ এবং পুষ্টিকর এই পদক্ষেপগুলি নবজাতকের স্বাস্থ্য রক্ষা সংক্রান্ত থেকে সুরক্ষার জন্য অপরিহার্য